পশুপালনের আওতায় ঘাস খড় ভুট্টা সগুন এইসব খাওয়ানো হয় আর খোল গরুতে খাওয়া পছন্দ করে ঘাস খাওয়াতে আমি বেশি পছন্দ করি কদম প্রাণীদের ঘাস কেটে এনে বিছিয়ে সেগুলো খাওয়াতে ভালো লাগে আর ছাগল গরুরা তো সবই ঘাস খায় জল খায়